হ্যালো কে বলছেন হ্যাঁ ইয়েস ডক্টর সুশীত সরকার এ ব্যাপারে বাঙ্গুরে ডক্টর এ সি চৌধুরী আছেন আপনি ওনার সাথে একটু কন্ট্যাক্ট করে নিতে পারবেন যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে আমি কী বলি একটু মন দিয়ে শুনুন ডক আপনি আমার কাছে চলে আসবেন আমি ডক্টর এ সি চৌধুরীকে রেফার করে দেবো আমার প্রেসক্রিপশনের ওপরে আপনি এম আর বাঙ্গুরে গিয়ে ডক্টর চৌধুরীর সাথে কন্ট্যাক্ট করবেন ব্যস আর আপনাকে কিছু ভাবতে হবে না

কিচ্ছু লাগবে না আপনার আপনি সরাসরি বাঙ্গুরে চলে যান এম আর বাঙ্গুরে গিয়ে ডক্টর এ সি চৌধুরীর সাথে কন্ট্যাক্ট করুন ওর সাথে কন্ট্যাক্ট করে আপনি বলবেন যে ডক্টর সুশীত সরকার পাঠিয়েছেন আমি ওনার সাথে কথা বলে রাখবো আপনার কোনও অসুবিধে হবে না ঠিক আছে না ডক্টর চৌধুরী ডক্টর চৌধুরী সপ্তাহে সব দিন থাকেন না ডক্টর চৌধুরী মঙ্গলবার আর বৃহস্পতিবার থাকেন মঙ্গলবার বৃহস্পতিবার আপনি আউটডোরে ওনাকে পাবেন সকাল দশটা থেকে মোটামুটি চারটে পর্যন্ত হ্যাঁ আমি আশা করছি ঠিক হয়ে যাবে আমি আশা করছি আপনার যে প্রবলেম ওই প্রবলেমটা ওইখানে সলভ হয়ে যাবে কারণ ডক্টর চৌধুরীর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক উনি ভালো একজন স্কিন স্পেশালিস্ট এবং ডক্টর চৌধুরীর সাথে আমার খুব ভালো আলাপ আছে বলেই আমি আপনাকে পাঠাচ্ছি ডক্টর চৌধুরীর কাছে আপনি পৌঁছে আমার নাম বলবেন যে ডক্টর সুশীত সরকার পাঠিয়েছেন